হ্যাঁ বলো

আরে সময়ই পাচ্ছি না কাজের চাপে হ্যাঁ হ্যাঁ জামতলায় আছে শুনলাম নতুন হয়েছে আমারও ইচ্ছা ছিলো ভাবছিলাম কি দীপাবলীর দিন যাবে না কি কখন যাবে আচ্ছা আচ্ছা ওই যে পাশে মীনাদিকেও বোলো ও যদি যায় একসঙ্গে কয়েকজন গেলে খুব ভালো হবে হ্যাঁ সময় পেলে একসঙ্গে এক টোটোতে করে চলে যাবো মায়ের পূজাও হবে সারা দিন পূজা টূজা করে পরে এক সঙ্গে আসবো হ্যাঁ হ্যাঁ দীপাবলীতে তাপরে বাড়িতে এসে দীপ জ্বালাতে পারবো এর থেকে বড় ভালো দিন হতেই পারে না আচ্ছা তাহলে তুমি ওদেরকে জানাবে ঠিকঠাক করে আর টোটোটা আমি ঠিক করে রাখবো নে লাগে টোটোটা আমি ঠিক করে রাখবো নে কারণ আমাদের পাশের বাড়ির মনাদাই নিয়ে যাবে ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ হুম হুম হুম